আমি যেই জায়গাগুলি গিয়েছি সেই জায়গাগুলি হলো দিঘা এবং পুরী দিঘাতে ঝিনুকের কাজ বিখ্যাত দিঘার মুক্তো বিখ্যাত ঝিনুকের বিভিন্ন ধরনের কাজ আমার খুব ভালো লাগে এছাড়াও দিঘাতে সমুদ্রও বিখ্যাত কেন বঙ্গোপসাগর ওখান থেকেই শুরু এছাড়াও পুরীতে সমুদ্র খুব ভালো লাগে আমার পুরীর খাজা আমার খুব পছন্দের পুরীতে যে ক্ষীর পাওয়া যায় সেই ক্ষীরটাও আমার খুব পছন্দের এছাড়াও প্রভু জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ আমার খুব পছন্দের মহাপ্রসাদ আমার খুব ভালো লাগে এই জিনিসগুলি আমি খুবই পছন্দ করি তাই আমি এই জায়গাগুলিতে বারংবার যেয়ে থাকি আমার খুব ভালো লাগে এবং বাড়ির পরিবারের সকলকে নিয়ে আমি সেখানে যাই বছরে একবার অন্তত তো যাই কারণ সেখানে এত প্রাকৃতিক সৌন্দর্য এছাড়াও যে জিনিসগুলি বললাম সেগুলি আমার খুব পছন্দের তাই আমি সেখানে বারবার ছুটে যাই